আমার কিছু প্রিয় বাইক হল পালসার হিরো হন্ডা জেসপিকে বুলেট ইত্যাদি আমার কাছে যে বাইকটি আছে আমার কাছে দুটো বাইক আছে সেটা হচ্ছে একটা পালসার আর একটা হচ্ছে হিরো হন্ডা আমি মনে করি বাইক চালানোর জন্য সবথেকে আরামদায়ক বাইকগুলি হল হিরো হন্ডা বা বুলেট কারণ পালসার অত্যন্ত একটা ভারী বাইক যেটা নিয়ে চালানো খুবই অসুবিধাজনক বলে আমি মনে করি তো আমি যদি কখনও কোনও বাইক কিনতে চাই আমি অবশ্যই বুলেট বা হিরো হন্ডার মধ্যে কোনও বাইক কিনব এই বাইকগুলো যথেষ্ট আরামদায়ক যেটা আমি সবথেকে মনে করে থাকি দেখুন সবার কাছে সব কিছু তো সমান হয় না কিন্তু আমার কাছে এটা কিন্তু সমান যে আমি হিরো হন্ডা বা বুলেট পছন্দ করে থাকি আর এগুলো খুব এক্সপেনসিভ বলে আমি মনে করে থাকি কিন্তু পালসার হচ্ছে অত্যন্ত একটা ভারী বাইক যেটা আমি আগেই বললাম যেটা চালানো কোনও আঠেরো থেকে উনিশ বছর বয়সের বা কুড়ি বছর বয়সের ছেলেদের উচিত নয় কারণ ওই বাইককে কন্ট্রোল করাটা খুব চাপের ব্যাপার যেটা সচরাচর কেউ করতে পারে না তাই সেই দিক থেকে আমি নর্মাল বলব স্কুটার বা আপনি হিরো হন্ডা এইগুলো ব্যবহার করতে পারেন এই বাইকগুলো যথেষ্ট আরামদায়ক